হ্যালো কে বলছেন

আচ্ছা দেখুন আম আমার কাছে ইয়ে করতে গেলে আগে তো আগে আগে তো আমাকে আগে থেকে বলে রাখতে হয় আর কত তারিখে যেন বললেন সাত আট আমার দেখুন সেদিন তো হবে না কিছু দিন পরে করলে ভালো হয় কেননা সেদিন আমার অন্য একটা বুকিং আছে আর আমার আর আমার মে মেকআপ প্রোডাক্টের ব্র্যান্ডেড প্রোডাক্ট তো একটু কস্ট হবে তো আপনি আপনার একটু দাম দামটা বেশি হবে তো আপনি কি করাতে চান কি না সেটা একটু ভেবে চিন্তে বলুন অনেক রকমের প্রোডাক্ট আছে তো আপনি কীরকম দামের মধ্যে করতে চান খুব বেশি একটু ভালো কোয়ালিটি আপনি কি এ ভালো কোয়ালিটি কতক্ষণের জন্য আপনি মেকআপটা করবেন ভালো কোয়ালিটির চাই না কি কিছুক্ষণের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি এক শ্যুট আছে তো একটু বেশিক্ষণ যাতে স্টে করে সেরকম একটা লুক চাই তাই তো তাহলে সেরকম একটা ভালো ব্রান্ডেড প্রোডাক্ট দিতে হবে তোমার যেহেতু শ্যুট আছে আচ্ছা ঠিক আছে তো আমি সে তুমি যেরকম বলছো সেরকমই নিয়ে যাবো তো ওই টাকাটা একটু খেয়াল রাখলেই হলো ম মানে সব কিছু আলাদা আলাদা মেক আপ প্রোডাক্টে আলাদা ইয়ে লাগবে আর জিনিসপত্রে আলাদা তো নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সামনা সামনি হলেই ভালো হয় ঠিক আছে